আমার টি ভির প্রতি খুব আগ্রহ টি ভিতে অনেক কিছু জানা যায় শেখা যায় হ্যাঁ অনেক ভালো ভালো জিনিস টি ভিতে অনেক কিছু জানার আছে আমি এই সারাদিন খাবার টাবার করে পরিশ্রম করে আমি সন্ধেবেলা একটু টি ভি নিয়ে বসি টি ভি চালিয়ে আমি অনেক সময় খবরও দেখি অনেক সময় সিনেমা সিরিয়াল সব কিছুই দেখি আমার সিরিয়ালে খুব আগ্রহ সিরিয়ালগুলো আমার দেখতে খুব ভালো লাগে হ্যাঁ যেমন এই সন্ধেবেলা জগদ্ধাত্রী হয় বা ফুলকি হয় বা ওই কোন গোপনে মন ভেসেছি পারুল এইগুলো সিরিয়ালগুলো আমি দেখি এই সিরিয়ালগুলো দেখেও অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় বাড়ির অনেক কিছু জিনিসগুলো ওই সিরিয়াল থেকে অনেক কিছু বোঝাও যায় অনেক কিছু শেখাও যায় সেই জন্য আমার সিরিয়ালের প্রতি খুব আগ্রহ আমি সিনেমা সিরিয়াল খবর সব রকম দেখি টি ভির প্রতি আমার খুব নেশা টি ভি আমি খুব দেখি বা টি ভি দেখে আমি অনেক কিছু শিক্ষাও পেয়েছি আমার ছেলেমেয়েদেরও অনেক কিছু বলি যে দেখ টি ভি দেখলে শুধু খারাপ হয় না টি ভি দেখলে অনেক কিছু জানাও যায় শেখাও যায় ওই জন্য টি ভি মাঝে মাঝে খবর টবর এগুলো খুব দেখার দেখতে ভালো লাগে বা দেখবি তোরাও দেখবি আমরাও দেখবি দেখব টি ভি দেখলে অনেক কিছু জানার আছে শেখার আছে আর এই সিরিয়ালগুলো আমি দেখি সন্ধেবেলা করে দেখি দুপুরবেলা করে দেখি যখনই সময় পাই আমি একটু টি ভি চালিয়ে আমি ওই অনুষ্ঠানগুলো ওই পোগো কার্টুন আমার নাতনিদেরও বলি যে এই কাট টি ভি দেখলে শুধু খারাপ জিনিস হয় না টি ভি অনেক ভালো ভালো জিনিস হয় এই কার্টুনগুলোও দেখলে কার্টুন অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এই কার্টুনগুলো তোরাও দেখবি বা আমিও ওই কার্টুন দেখে অনেক কিছু শিখেছি